হ্যালো আমি একটি গাড়ি বুক করতে চাই গাড়িটি একত্রিশ তারিখে লাগবে সময় সকাল দশটার মধ্যে আমি চন্দ্রকোনা থেকে মেদিনীপুরে যাব আপনারা দয়া করে একটু বুক করে নিন এবং যথা সময় পৌঁছে দেবেন